কোভিড নাইন্টিনের সময় মানে মহামারীটার সময় প্রত্যেকটা মানুষই আতঙ্কিত ছিলো আমরা কোনোদিন ভাবতেও পারিনি যে আমরা আজকের দিনে আবার ফিরে আসবো তখন সবাই সচেতন ছিলাম যে কীভাবে আমরা সুস্থ থাকবো কীভাবে ভালো থাকবো কীভাবে এই মহামারীর থিকে আমরা অতিক্রম করে বেরিয়ে আসবো আর আমরা বেরিয়ে এসসি ঠিকই তখন তো সবাই ঘরবন্দী কেউ কারোর সাতে কথাও বলচে না কেউ কারো সাতে মানে আলাপ আলোচনাগুলোও বন্ধ নিজেদের মধ্যেও সেটা বন্ধ হয়েছিলো ঘুত্তে যাওয়া বা বেড়াতে যাওয়াটা তো দূরের কথা তখন শুধু মানুষ নিজের শরীর এবং যাতে কোভিডে আক্রান্ত না হই সেইদিকে সচেতনা বেশি মত্ত ছিলো আর কি আমরা কোনোদিন ভাবতেও পারি নি যে এটাকে আমরা অতিক্রম করে আজকে আবার নতুন জায়গায় ফিরে আসবো এবং এই পর্যটক একালাগুলো আবার নতুন করে সজ্জিত হবে সেটাও আমরা কোনোদিন ভাবতে পারি নি ঘুত্তে যাওয়া তো দূরের কথা বা বেড়াতে যাওয়া তো দূরের কথা বাজার হাট মানুষের জামাকাপড় কেনাকাটা ঠাকুর দেখা বা যাই বলুন না কেন সবগুলোই মানুষের অতীত হয়ে দাঁড়িয়ে ছিলো তখন মানুষ বাঁচার আশায় মেতে উঠেছিলো যে কীভাবে বেঁচে থাকতে পারবে আর কি বেঁচে থাকতে পারলেই মানুষ জানে তখন একমাত্র এটাই বাঁচারই উদ্দেশ্য হচ্ছিলো মানুষের তো কোভিড নাইন্টিন যে কীভাবে বেঁচে থাকতে পারবে আর কি